আমি সাধারণত বাঙালি তাই বাংলা ভাষা সাথে অন্য ভাষার তুলনা আমি করি না কারণ আমি বাংলা ভালোভাবে বুঝতে পারি ও বলতে পারি এবং ইংরেজি ও হিন্দিও বাংলা ভাষার পাশাপাশি এই দুটি ভাষা আমি জানি তাই ইংরেজি ও হিন্দি ভালোভাবে আমি অতোটা সচরাচর নই কারণ আমি যেহেতু বাঙালি তাই বাংলা ভাষাটি আমি খুব ভালোভাবে বুঝতে পারি ও বলতে পারি তাই হিন্দি ও ইংরাজির সাথে বাংলা ভাষার তুলনা আমি তেমনভাবে করি না কারণ সব ভাষাই সমান যে রাজ্যে বা যে দেশে যেমন ভাষা তারা সেই ভাষা ততটাই বুঝতে পারে ও বলতে পারে তাই বাংলা ভাষা ও হিন্দি ইংরেজি এই সকল ভাষার সঙ্গে কারো সঙ্গে কারো তুলনা করা ঠিকঠাক উচিত নয় কারণ যে যেই ভাষাতে ভালো বলতে ও বুঝতে পারে তার সেটাই তত সহজ ও সরল মনে হয় তাই আমি যেহেতু বাঙালি তাই আমি বাংলা ভাষাটি খুব ভালো করে বলতে পারি এইভাবে বাংলার পাশাপাশি এই দুটি ভাষা আমি হালকা হালকা জানি এবং সংস্কৃতটাও একটু আধটু জানি তাই বাংলা হচ্চে খুব আমি সহজ ও সরলভাবে বলতে পারি এবং হিন্দি আর ইংরেজিটা অতোটা ভালো করে বলতে ও বুঝতে পারি না একটু আধটু জানি হিন্দি আর ইংরেজি তাই বাংলা এই দুটি ভাষার সঙ্গে তুলনা করে আমি বাংলা ভাষাকে বড়ো ও হিন্দি আর ইংরেজি ভাষাকে ছোটো করতে পারি না তাই কারণ এই দুটি ভাষা হিন্দি ও আর ইংরাজি এইগুলি দুটি আমি একটু আধটু বলতে ও বুঝতে পারি তাই সব ভাষাই সমান কারণ আমি বাঙালি বলে এই বাংলা ভাষাটিকে বড়ো মনে করে তুলনা করতে পারি না